আঁকা হল একটি শিল্পীর জন্য সবচেয়ে সুন্দর মনের প্রতিচ্ছবি আঁকার ক্ষেত্রে রেখা ও আলো ছায়ার কাজে যে কোনও প্রকার ড্রয়িংয়ের জন্য পেন্সিল অপরিহার্য পেন্সিলই হল অঙ্কনের সবচেয়ে সুন্দর মাধ্যম তাছাড়াও রবার অপরিষ্কার অপরিষ্কার ও অবাঞ্ছিত রেখাকে পরিষ্কারের জন্য ব্যবহার করা হয় পেন্সিল ও কালির দাগ মোছার জন্য রবারও রবার ব্যবহার করা হয় আঁকবার রং অঙ্কিত চিত্র উৎকর্ষ উৎকর্ষ বাড়ানোর জন্য রং ব্যবহার হয়ে থাকে সাধারণত জল রং ও কেক আকারে তেল রং প্যাস্টেল রং প্রভৃতি এবং কমার্শিয়াল চিত্র ও পোস্টার চিত্রের জন্য পোস্টার রং ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও কাগজ বা ক্যানভাসের ওপর রং ব্যবহার করার জন্য তুলির প্রয়োজন হয় এটা সাধারণত শূন্য থেকে বারো ও আরও অধিক নম্বর পর্যন্ত হয়ে থাকে নম্বর বেশির সঙ্গে সঙ্গে তুলি সরুর থেকে মোটা হতে থাকে কাগজ সাধারণত আমরা যে সকল কাগজ ব্যবহার করে থাকি তাকে কার্টিজ পেপার বলা হয়ে থাকে এছাড়া স্কলার কেন্ট হ্যান্ডমেড প্যাস্টেল পেপার হার্ডবোর্ড পেপার ক্যানভাস অয়েল পেপার প্রভৃতি কাগজ বিভিন্ন প্রকার ছবি আঁকার কাজে ব্যবহার হয়ে থাকে এছাড়াও আমার প্রিয় ব্র্যান্ডগুলি হলো নটরাজ ক্যানভাস ও প্রভৃতি